হ্যাঁ আমি কা কিছুজনকে সেলাই শিখিয়েছি আমার টেলার্স টেলার্স আমার নিজস্ব টেলার্স আছে এবং সেই টেলার্সের দুজন সহপাঠী আছে তাদেরকেই আমি শিখিয়েছি সেলাইয়ের কাজ এবং আগেও কিছু দুজনকে শিখিয়েছি তারা তাদেরও এখন টেলার্স আছে তো এখন আমি যাদেরকে শিখা শেখাই তারাও শিখছে আস্তে আস্তে খুব ভালো করে শেখারই চেষ্টা করছে মনোযোগ সহকারে এবং আমার এই শেখার বিষয় সেলাই শেখার বিষয়ে স্মরণীয় মুহূর্ত বলতে আমি যেখানে সেলাই শিখতে যেতাম আজ থেকে পাঁচ বছর আগে আমি যেতাম কলকাতাতে এক জায়গায় খুব ভালো যিনি সেলাই শেখাতেন সেখানে গিয়েই আমি সেলাই শিখতাম তো আমার এই বাড়ি থেকে সে দূরত্বটা অনেক ছিল আমাকে যেতে প্রতিদিন যেতে যে পর্যাপ্ত টাকাটা দরকার ছিল সেটাও আমার কাছে কোনো দিন থাকত কোনো দিন থাকত না এবং সেখানে গিয়ে আমি অনেক মনোযোগ সহকারে সেটা শিখতাম বা শেখার চেষ্টা করতাম তো সেখানে আমার অনেক আমার ম্যামকে ম্যাম আমাকে অনেক সাহায্য করতো আর সাহায্য করত তিনি অনেক ভালো ছিলেন সেলাই শেখার বিষয়ে এবং তার কাছ থেকে আমি অনেক ধরনের সেলাই শিখেছিলাম যেমন হাত সেলাই সুঁচের মেশিনের সেলাই প্রত্যেকটা ডিজাইন ফুল পুরো হাতে ধরে শেখাতেন তিনি এবং তিনি নিজস্ব একটা মেশিন তিনি কোনো দিন কিছু এমন এমন কিছু দিন আছে যেদিনকে উনি আমাকে যাওয়া আসার জন্য কিছু টাকাও দিয়েছিলেন এবং সেই ম্যামের সেই ব্যবহারটা আমার খুবই পছন্দর ছিল পছন্দের ছিল যে এরকম স্টুডেন্টের জন্য নিজে কিছু টাকা দিয়েছিলেন যার যাতায়াতের জন্য পর্যাপ্ত পয়সা ছিল না তো সেই মুহূর্তগুলো আমার কাছে অনেক স্মরণীয় সেই শেখার মুহূর্তগুলো তো আমি এখনও ওই ম্যামকে অনেক ভালোবাসি এখনও আমার মনে আছে তার ব্যবহার কেমন ছিলেন এবং সে সেলাইয়ের টিপস বলতে কী বলব সেলাই একটি সূক্ষ্ম জিনিস তো সেটা মন দিয়ে করলে বা সময় দিয়ে করলে এমনিই সে মানুষ করতে পারবে সেটা তো সব থেকে বড় কথা মানুষকে মনোযোগ সহকারে সেটা করতে হবে